দৌড়ানোর দৌড়ানোর আপনার মানসিক স্বাস্থ্য এবং সুস্বাস্থ্যর উপর মা দৌড়ানো মানসিক স্বাস্থ্য এবং সসুস্থতার উপরেই কী ধরনের ইতিবাচক প্রভাব দৌড়ালে স্বাস্থ্য তো ভালো থাকে সুস্বাস্থ্য হয় হুম পেটে মেদ জমে না শরীর ঠিকঠাক থাকে সুস্বাস্থ্য থাকে তো অবশ্যই শরীর ভালো থাকে দৌড়ানোর পর শরীরটা হালকা লাগে দৌড়ালে যে ঘাম ঝরে যায় আমাদের শরীর থেকে তার ফলে শরীরটাকে যেন অনেকটা ফিট ফিট মনে হয় দৌড়ানো দৌ প্রত্যেকটা মানুষকে দৌড়াদৌড়ি করা হাঁটাহাঁটি করা অবশ্যই প্রয়োজন বাচ্চা বয়স থেকে বেশি বয়স সকলকে দৌড়াদৌড়ি সকলকে দৌড় দৌড়াদৌড়ি করা উচিত হাঁটা হাঁটাহাঁটি করে দেওয়া উচিত কিন্তু এখনকার বাচ্চাদের তো তার গার্জেনরা হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি তো করতেই দেয় না এখন তো খেলাধুলা উঠেই যাচ্ছে বাচ্চারা তার খেলাধুলাও করছে না যার ফলে মানুষ এখনকার যুগে বেশি রোগগ্রস্ত হয়ে পড়ছে দৌড়াদৌড়ি বেশি ওষুধ খেতে হচ্ছে শরীরে বেশি ফ্যাট জম যাচ্ছে তাই প্রত্যেকটা মানুষকে দৌড়ঝাঁপ করা উচিত দৌড়াদৌড়ি করা উচিৎ